হ্যাঁ বিভিন্ন ঋতুর উপর ভিত্তি করে বিভিন্ন গাছের উপরে অনেক ধরনের বিশেষ যত্ন নিতে হয় না হলে উদ্ভিদগুলি মারা যেতে পারে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয় যার ফলে আপনার সাজানো বাগানটি সহজেই ধ্বংস হয়ে যেতে পারে এই সব উদ্ভিদ সম্পর্কে বলতে গেলেই বলতে হয় যেমন শৌখিন সমস্ত ফুল গাছ ফুল গাছগুলিকে খুবই যত্ন সহকারে নিয়মিত সার ও জল বিভিন্ন ঋতুর সময় যখন পোকামাকড়ের আক্রমণ ঘটে তখন বিভিন্ন কীটনাশক ওষুধের প্রয়োগ ঘটাতে হয় নাহলে উদ্ভিদগুলি খুব সহজেই পোকামাকড়ের আক্রমের ফলেই ধ্বংস হয়ে যায় তাছাড়াও যে সমস্ত ফলের গাছগুলি রয়েছে ধরুন আম জাম কাঁঠাল ইত্যাদি এই ফলের গাছগুলিকে যখন ফলের সিজিন আছে তখন এই ফলের উপরে বিভিন্ন কীটনাশকের প্রয়োগ করতে হয় নাহলে এই পোকামাকড়গুলি ফলের উপর উপর আক্রমণ করে ফলসহ পুরো গাছকেই ধ্বংস করে দেয়